হ্যালো হ্যাঁ বলছি আমি তো কল করেছিলাম তখন মানে আপনার মেয়ে ফোন তুলেছিলো তখন কিছু বলা বলছি এখন এখন যে মানে আর জি করের ব্যাপারটা নিয়ে তো সবাই খুব চিন্তায় আছে রাস্তায় নেমে তো কোনো কাজ হয় নি তো বলছিলাম যে যদি আপনার মেয়ে তো বড়ো মেয়ে তো স্কুলে পড়ে হাইস্কুলে পড়ে তো আপনি যদি স্কুলের ম্যামেদের বলেন যে নারী শিক্ষা নিয়ে যদি স্কুলে একটু আলোচনা করে হ্যাঁ আচ্ছা আমিও যাবো তো আপনারা গার্জেনগুলো সবাই এক জায়গা হয়ে স্কুলে গিয়ে বলবেন যে এই বিষয়ে একটু আমাদের গ্রামের বা আমাদের এলাকার আমাদের এলাকার যে হ্যাঁ আমাদের শহরের এলাকার যে সমাজকর্মী আছে উনি আসবেন আমার নাম বলবেন উনি আসবেন এই স্কুলে মেয়েদের সুরক্ষার বিষয়ে কিছু শেখাবে যাতে অনেক অভিজ্ঞ মানুষজনদের নিয়ে যাবো ঠিক আছে মানে ওদের এটা খুব প্রয়োজন নইলে আজকালকার মানুষ তো মানে হুঁ বাচ্চারা হেঁটে হেঁটে স্কুলে আসবে হ্যাঁ এইট নাইনের বাচ্চা বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের কেউ ধরো বললো যে চলে আসো আমার গাড়ি চলে আসো উঠে গেলো তো নিয়ে বিক্রি টিক্রি করে দিলো নানানভাবে হেনস্থা করলো কোনো ছেলে বলবে যে প্রেম করার নাম করে উল্টোপাল্টা কাজ করবে কিছু বলতে গেলে শিকার না হলে মুখে অ্যাসিড মারবে এই সব নানান কিছু হয় এই সব বিষয়ে বোঝাবো আপনি থাকবেন ঠিক আছে তো একটু কথা বলে দেখবেন এখন রাখছি আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে